আমাদের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে বিভক্ত হয়েছে যেমন প্রাথমিক স্তর রয়েছে মাধ্যমিক স্তর উচ্চ প্রাথমিক স্তর উচ্চমাধ্যমিক স্তর এরকম বিভিন্ন স্তর কিন্তু রয়েছে কিন্তু এই শিক্ষার যে স্তরগুলি সেই শিক্ষার স্তরের মধ্যে কিন্তু অপর্যাপ্ত সহযোগিতা এবং সমন্বয়ের সমস্যা রয়েছে তো সেই সমন্বয়ের সমস্যাগুলোর মোকাবিলা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলি একই জায়গায় কিন্তু খুলে দিচ্ছে কলেজ ক্যাম্পাস যার ফলে একই বিশ্ববিদ্যালয়ে আমরা স্নাতক ডিগ্রী অর্জন করতে পারছি সাথে সাথে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে পারছি এর ফলে একই জায়গায় আমরা কিন্তু আমাদের ইচ্ছেমতো শিক্ষা অর্জন করতে পারছি